গ্রামের মানুষেরা সাধারণত একটুতেই ভয় পায় তারা অল্প কিছু জায়গা যেতে হলেও ভয় পায় এবং কোনো কিছু তথ্য অতটা কিন্তু তারা জানে না যে কোনো জায়গার সম্পর্কে অত জানে না তাদেরকে যদি ভ্রমণে বা পর্যটনে উৎসাহিত করা যেতে পারে তাহলে তাদেরকে প্রথমে কিন্তু ভ্রমণ জায়গাটির সম্বন্ধে বেশ ভালো ভালো কিছু তথ্য তাদেরকে বলতে হবে বিশেষ করে যেই সব মানুষেরা বয়স্ক তারা ধরুন মায়াপুর বা আপনাদের জগন্নাথ মন্দির পুরীর যে কোনো ওই ধরনের স্থান বা ঠাকুরের স্থান উত্তর ভারত এইসব জায়গার সম্বন্ধে কিছু কিছু ভালো জায়গার সম্বন্ধে তাদেরকে বলতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা সহজেই ওই জায়গাটায় যেতে পারে এবং যতটা সম্ভব কম টাকার মধ্যে কারণ গ্রামের মানুষেরা সাধারণত বেশি টাকা যখনই যে কোনো জায়গায় যেতে হয় তখন কিন্তু তারা একটু পিছু পা হয় কারণ তারা সহজে বেশি টাকা খরচা করে কোনো জায়গায় যেতে পারে না এবং তারা জায়গার সমন্ধে অতটা না জানার ফলেও তারা যেতেও চায় না যার ফলে যাদেরকে যদি ভ্রমণে এবং পর্যটনে উৎসাহিত করতে হয় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় ঘোরাতে তখন কিন্তু তাদেরকে সে জায়গার সম্বন্ধে ভালো করে জানতে হয় জানাতে হয় এবং তাদের কোনো অসুবিধা আছে কিনা সেসব জিনিস দেখতে হয় এবং বছরে অন্তত একবার করে গ্রাম থেকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি বাস বা গাড়ি করতে হয় যেই বাসে করে গেলেই ভালো হয় একসঙ্গে অনেক মানুষ যেতে পারবে যার ফলে এখন কিন্তু গ্রাম বা শহরের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু বিভিন্ন জায়গা ঘোরানোর জন্য বাস ছাড়া হয় যার ফলে এখন কিন্তু গ্রামের মানুষেরাও পর্যটনের জন্য একটু হলেও উৎসাহিত হয়েছে আগেকার দিনের থেকে তাদের যেমন বিভিন্ন জায়গা বিশেষ করে উত্তর ভারত দক্ষিণ ভারত এইসব জায়গা মায়াপুর নবদ্বীপ বৃন্দাবন এইসব জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়া হয় বাসে কিন্তু পর্যটকেরা এখন মানুষেরা যায় এবং আগের মতন অতটা পিছু পা হয় না তারা কিন্তু এখন যেতেও থাকে এবং বিভিন্ন জায়গা সমন্ধে টুকটাক জানার চেষ্টাও করে